আমার কাছে যেটা আছে ওটা কী ইস্তিরি মেশিন অনেক শখ করে কিনেছিলাম এটা এমন দোকানদার ঠকিয়ে দিলো যে বলার মতো না দাম নিয়ে নিলো এক গাদা কোন কাজেই লাগছে না ভেবেছিলাম পুরোনো জামাকাপড়গুলোকে ইস্তিরি করে একটু নতুনের মতো রাখবো সে যখন ইস্তিরি করছি ইস্তিরি মেশিন তো গরম আগুন হয়ে যাচ্ছে গরম হচ্ছে হচ্ছে এত কারেন্ট বিল তুলছে সে বলার মতো না তারপরে জামাকাপড় তো ইস্তিরি হচ্ছেই না উল্টে জামাকাপড়গুলির এমন রং উঠছে সে পরার মতো না জামাকাপড়ের ভাঁজ তো মরছেই না ভাবছি দোকানদারের কাছে গিয়ে মেশিনটা ছুঁড়ে ফেলে দিয়ে আসবো